হ্যাঁ আমি মাধ্যমিক দেওয়ার পর আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়ে গেছিলো সিচুয়েশান একটু ভালো খারাপ হয়ে গেছিলো হ্যাঁ তো সেক্ষেত্রে আমাকে পড়াশোনা ড্রপ করে কাজে ঢোকার জন্য ইয়ে করা হয়েছিলো তো তখন আমাকে তখন তো আমার বয়স আঠেরোর কম ছিল তখন আমি বুঝতেও পারছিলাম না যে আমি কী করবো যে আমি কাজ করবো বা আমি ইয়ে করবো ফ্যামিলিকে দেখবো বা আমি ফ্যামিলিকে টাকা রোজ করে রোজগার করে দেবো কিছু বুঝতে পারছিলাম না যেহেতু আমার এজ কম ছিলো আর মাথায় কিছু আসছিলো না তো আমাকে একটা আমার দাদা আছে সেই দাদাটা আমাকে এসে বললো যে এরকম তুই পড়াশোনা করতে করতে একটা যে কোনো একটা পার্ট টাইম একটা অফিস অফিসে মানে যে কোনো একটা কাজও করতে পারবি তো সেই দাড়াটা আমাকে একটা ভালো পরামর্শ দিলো যে এরকম করলে গেলে এরকম হবে তো আমি সেই দাড়াটার কথা শুনে

তো সে একটা আমার দাদা আছে খুব কাছের দাদাটা হুম আমার এই মাসির ছেলে সেই দাদাটাই আমাকে পরামর্শ দিয়েছিলো তো সেই দাওয়াটার পরামর্শে আজকে অনেকটাই আমার ঠিক আছে সে দাঁড়াটার জন্য আমি এখন এই এই দ এই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই দাওয়াটা যদি আমাকে যদি না দিত সিদ্ধান্ত যদি ওর সময় যদি না দিত তাহলে তো আমি থাকতে পারতাম নাই